পুরোনো গান আর আজকের গানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে পুরোনো গানের যে সঙ্গীত যে লাইন থাকতো আর যে অনুভব থাকতো পরিবেশ প্রকৃতি সম্পর্কে সেগুলো আজকাল গানের মধ্যে নেই আজকাল গান শুধুমাত্র ও মজা করার জন্য এন্টারটেনমেন্টের জন্য আর কিছুটা হয়েছে এখন শুধুমাত্র নাচের জন্য আগেকার গানের মধ্যে একটা অন্যরকম অনুভব পাওয়া যেত যেটা শুনতে ইচ্ছা করতো করে এবং বারবার শুনতেও ভালো লাগে একটা গান কিন্তু আজকের গান একবার শুনলে আর বারবার শুনতে ইচ্ছা করে না আমি বেশি একটু পুরোনো গানই পছন্দ করি কারণ সেই সব গানগুলো খুব ভালো লাগে সেসব গানের মধ্যে যেসব কথা আছে সেগুলো অনেকটা অনুভব করতে পারি কিন্তু এখনকার গানগুলোর মধ্যে এ যেসবগুলো আছে সেগুলো একদম পুরোনো গানেদের লাইনগুলোকে ধরা হয় কিন্তু পেছনে যে সঙ্গীত দেওয়া হয় সেগুলো এতটাই বাজে থাকে যে আর শুনতে ইচ্ছে করে না